আমার সবচেয়ে বিলাসবহুল ট্রিপ হলো তারাপীঠ ভ্রমণ যেখানে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে গিয়েছিলাম আমরা সবাই মিলে ট্রেনে গিয়েছিলাম আর পরিবারের সবার সাথে ট্রেনে যাওয়ার মজাটাই আলাদা সেখানে যাওয়ার পরে শনিবার সকালে আমরা সান করে মায়ের দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর মায়ের দর্শন পাই মাকে পুজো দিই এবং সেইখান থেকে তারা মায়ের সব কিছু দেখার পরে মনটা আনন্দে ভরে ওঠে তার পাশে আমরা যাই বামাক্ষ্যাপার মন্দিরে সেটাকেও খুব সুন্দর লাগে সেটা দেখার পরে এখন তারপীঠে জগন্নাতের মন্দির হয়েছে সেখানেও যাই সেখানেও জগন্নাথের মন্দিরের সব কিছু পরিদর্শন করি এবং তারাপীঠ ঘোরার পর আমরা যাই শান্তিনিকেতন বোলপুর যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর গাছের তলায় বসে পড়াতেন সেটা আমরা বইয়ে পড়েছি কিন্তু সামনে থেকে সেসব দেখার মজাটাই যেন আলাদা আর শান্তিনিকেতনে সব থেকে বড়ো জিনিস হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যেটা আমি সামনে থেকে দেখে এলাম খুব সুন্দর জায়গা যেখানে বাইরে থেকে অনেক ছাত্ররা পড়াশোনা করতে আসে সেটা দেখেও মনটা ভালো হয়ে গেলো আর শান্তিনিকেতনের সব থেকে যেটা আমার খুব ভালো লাগলো সেটা হলো সোনাঝুরি হাট যেখানে বহু মানুষ তাদের হাতের কাজ নিয়ে সেখানে বসেন হাতের চুরি কানের তারপরে হা সুন্দর সুন্দর শাড়ির ওপর নকশা যেগুলো মন ছুঁয়ে যায় যেগুলো দেখার পরে মনে হয় এর থেকে ভালো হয়তো আর কিছু হতেই পারে না তারপর সেখান থেকে সেসব ঘুরে দেখার পরে আমরা আবার পরিবারের সবাই মিলে বাড়ি ফিরে আসি এবং আমার মনে হয় এটা আমার জীবনে খুব সুন্দর আনন্দদায়ক একটা ট্রিপ